হ্যাঁ বন্ধু বল আরে না আমি অর্ডারের যে সুইগিতে একটা অর্ডার করছিলাম অ্যাণ্ড অর্ডার করার পর আমার উপলব্ধি হলো যে হ্যাঁ মানে অর্ডার করার সময় মোমেন্টে আমার উপলব্ধি হলো যে আমার কাছে হয়তো কোনও কুপন আ কুপন আছে যেখান থেকে আমি ডিসকাউন্ট পেতে পারি তো সেটাই আমি আপাতত ওয়েবসাইটে চেক করছি বা আমার কাছে অ্যাপ আছে ওয়েবসাইটের দরকার পড়ে না আমি অ্যাপে গিয়েই চেক করছি প্রথমে অ্যাপটা অন করলাম অন করলে রিডিম অপশানে গিয়ে দেখলাম কোনও কুপন আছে কি না হ্যাঁ যে তারপরে ওখানে দেখতে পাচ্ছি একটা কুপন অ্যাভেলেবল আছে কুপনটি হচ্ছে সুইগি থাম একটু টাইপিং করে নে ভাই সুইগি এফ ডাব্লু জি ফোর ফোর জিরো টু টোয়েন্টি এখান থেকে আমি প্রায় কুড়ি শতাংশ ছাড় পেয়ে যাবো থাম আমি এএই তো সাই আমি অর্ডারটা করে ফেললাম এবং তারপর এই যে আমার আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেল এবং সেটা কুড়ি সেকেণ্ড বা কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে আমার কাছে চলে আসবে